কখন এলি রে আমায় ডেকে নিতে পারতিস ফোন করে ও ঠিক আছে বল আরে আমি ভাবছিলাম অনেক দিন তো কোথাও বেরোনোও হয় নি পরীক্ষার পর তো ছুটিগুলো বেকারই যাচ্ছে চল না কোথাও একটু ঘুরে আসি শান্তিনিকেতন হ্যাঁ এই তো পঁচিশে বৈশাখও তো আসছে আজকে বোধহয় এই কদিন আগে পয়লা বৈশাখ গেলো না আর তাহলে পঁচিশে বৈশাখ তো যাওয়াই যায় রে ভালোই এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে চ চ শান্তিনিকেতনই চ তাহলে ওই পড়ার যারা আছে দেবব্রত ফেবব্রত শুভদীপ ওদেরকেও ডেকে নিই দু একটা ঘোরার তুই আগে গেছিস ও তাই তো সেই ছোটোবেলায় গেছিলাম আমার ঠিক মনেও নেই ও ঠিক আছে বাবাকে জিজ্ঞেস করে নেবো যে কতো কতো কী লাগবে কীভাবে কী যেতে হয় চ চ ঘুরে আসি ভালো বললি না ওদের মধ্যেও তো তো জানি শুভদীপ বোধহয় যেতে পারে ও তো অনেক জায়গায় ঘুরে বেড়ায় ওকে একবার জিজ্ঞেস করে নেবো হ্যাঁ সেটাই ও তো ঘুরে ফুরে বেড়ায় ওর তো ভাই কাজ বাজি ঠিক আছে ওকে তাহলে আমি জিজ্ঞেস করবো কতো কতো কী লাগবে কাকে আর বলবো আমার পুরনো কটা বন্ধু আছে তুই হয়তো চিনবি না ও ও তো আসে না ওদেরকেও ডেকে নেবো ট্রেনটা হাওড়া শিয়ালদাই চ আমার বাড়ি থেকে শিয়ালদাহই কাছে হাওড়া ফাওড়া দিয়ে প্রবলেম শিয়ালদাহ দিয়ে সবারই সুবিধ হয়ে যাবে হ্যাঁ কাটবো চ ওইগুলো অনলাইনে দেখে নিই আর ওই ইউটিউবেরও কটা চ্যানেল আছে দেখবো শান্তিনিকেতনে ঘুরতে যেতে কতো টাকা সেই অনুযায়ী আমি সবাইকে গ্রুপ বানাবো একটা হোয়াটস্যাপে তারপরে ওদের বলে দেবো ঠিক আছে কালকে তো দেখা হচ্ছেই ঠিক আছে তাহলে হুম